হ্যালো হুম বলছি বলছি দাদা আচ্ছা আপনি সাইকেলটার দাম এখন কীরকম আছে এ হচ্ছে আমি আমি একটা এ একটা বড় সাইকেল নেব একটা বাচ্চা বাচ্চাদের সাইকেল নেব বড় স্ বড় না সেটা কথা নয় কিন্তু আপনি বড় সাইকেলের দামটা একটু বেশি বললেন না আপনার কাছ থেকে যদি আমি সাইকেল আম আপনার কাছ থেকে আমি দুটো সাইকেল নেব তাহলে যে ডিসকাউন্ট টাউন্ট কিছু হবে না হুঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনার কাছ থেকে সাইকেল নিলে পরে কোনো যদি সমস্যা হয় তো আপনার কাছ থেকে আপনার কাছে এইগুলো আপনি ঠিক করে দেবেন তো হুম যেমন মানে তার টিউব টিউবগুলো সাবসিডি দেওয়া হয় কিন্তু লিক টিক হয়ে গেলে সাবসিডি দেওয়ার হয়

হ্যাঁ আম আমি আমি যাব আপনার দোকানে আ আমি আ আ আমি কজনের কাছে শুনেছি আপনার দোকানের সাইকেলগুলো নাকি খুব ভালো হয় আপনি নাকি সাইকেল টাইকেলগুলো ঠিকঠাক ভাবে তো তো ফিটিং করে দেন সেই জন্য আপনার কাছে এক জনের এক জনের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করলাম